আমাদের নদীয়া জেলায় জলবায়ুর পরিপ্রেক্ষিতে পর্যটকদের আগমনের জায়গা হল সেরা সময় হল নবদ্বীপ মায়াপুর শ্রীধাম আমরা সকলেই জানি যে এই সময় সকলেই আগত হন এই সময় বলতে মূলত বসন্তকালের কথা বলা হচ্ছে এ বসন্তকালে পর্যটকরা আসলে খুব খুশি হন অর্থাৎ না শীত না গ্রীষ্ম অর্থাৎ না গরম লাগবে না ঠান্ডা লাগবে এই সময় পর্যটকরা আসলে তাদের মন এবং মানসিকতা এবং শরীর দুই ঠিক থাকবে আবহাওয়া বদলের সময় সকলেই চায় যে নিজেদেরকও একটু বদল করতে তাই মানুষজন তারা তাদের পরিবারবর্গদের নিয়ে আমাদের নদীয়া জেলার নানা পীঠস্থান রয়েছেন সেখানে দর্শন করতে চলে আসেন আর আমরাও শীত গ্রীষ্ম শরতের তুলনায় বসন্তকালে পর্যটকদের বেশি আগমন পরিলক্ষিত করতে পারি তবে আমাদের এই নদীয়া জেলায় অনেক বহু বহু বললে কম হবে অনেক পীঠস্থান রয়েছে যা আমাদের সাংস্কৃতিক আধ্যাত্মিক দিক থেকে মোড়া যা দেখলে মন শান্ত হয়ে যায় এবং আমাদের আচার আচরণ সব দিক থেকেই আমরা সেই সব থেকে এগিয়ে রয়েছি